আমাদের এখান থেকে কলকাতা ভ্রমণ করতে গেলে খুবই একটি অসুবিধাজনক হয়ে পড়ে কারণ এখানে আমাদের গাড়ি ঘোড়ার খুবই সমস্যা অনেক লেটে গাড়ি ঘোড়া পাওয়া যায় এবং খুবই ভিড় থাকে সেটাতে আমাদের যাওয়া অসম্ভবও হয়ে পড়ে এবং রাস্তায় ট্রাফিক জ্যামও থাকে এটা নিয়ে আমাদের খুবই একটা সমস্যা দায়ক হয়ে দাঁড়িয়ে পড়ে এটা আমাদের জন্য এবং মেয়েদের জন্য ট্র্যাভেল করার পক্ষে খুবই একটা খারাপ ব্যবহার হয়ে থাকে এখানে টয়লেটের জায়গা একটু কম আছে সেখানে সেই জন্য এবার মেয়েদেরও খুবই একটা সমস্যা হয়ে দাঁড়ায় এটা নিয়ে সাধারণত সবার একটা খারাপ লাগারই বিষয় কারণ একটা কোথাও ভ্রমণ করতে গেলে সেখানে নিরাপত্তাভাবে না সেটা যদি ভ্রমণ করা যায় তাহলে তো খুবই একটা খারাপ লাগে না তো এবার আমাদের ছেলেদের ক্ষেত্রে খুবই অসুবিধা হয় যেমন একটা গাড়িতে যেতে গেলে সিট পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে যেতে হয়